হ্যাঁ ম্যাডাম বলুন হুম হুম হুম বলুন বলুন আচ্ছা আচ্ছা হুম হুম হুম হুম অবশ্যই না না আপনি আসতে পারছেন এটা তো আমাদের একদম এটাই তো আমাদের দায়িত্ব যে আপনি আপনার অবর্তমানে আপনার আপনার প্রতিষ্ঠানকে ঠিকঠাক করে এগিয়ে নিয়ে যেতে পারছি এটাই তো আমাদের একটা বড়ো কর্তব্য না তো অবশ্যই আমরা আমাদের তরফ থেকে যথেষ্ট চেষ্টা করছি হুম তবুও কি বলুন তো আমাদের স্টক নতুন করে মার্কেটে যেগুলো চলছে সেরকম কারেন্ট স্টকগুলো বা আরও বেটার যে ধরনের জিনিসগুলো এখন মার্কেটে চলছে হুম কলকাতায় একটু খোঁজ খবর রাখা সেখানে আধুনিক জিনিসগুলো যদি আমরা আমাদের স্টোরে আনতে পারি তাহলে আমাদের এবং আপনার ব্যবসা আরও ভালো করে চলে এটা আমার মনে হয় তো তা এগুলো একটু আপনি অন্যান্য জায়গায় বিভিন্ন জায়গায় যেসব মিল রয়েছে সেখানে যদি একটু যোগাযোগ রাখতে পারেন যেখানে আরেকটু চিপ রেটে এখন তো কম্পিটিশান মার্কেট বুঝতেই পারছেন অন্যান্য অনেক দোকান তো নতুন নতুন করে হয়েছে আপনি অনেকদিন আসতে পারেন নি তো এছাড়াও এখন অনলাইনেও প্রচুর প্রোডাক্ট সবাই কিনছে জিনিসপত্র জামাকাপড় কিনে ফেলছে তো আমাদের তাদের সাথেই একটা কম্পিটিশান করতে হচ্ছে আসলে তো এই জিনিসটা আমরা ফেস করছি যেটা মনে হচ্ছে যে আপনি একটু বাইরে খোঁজ খবর রাখবেন একদম আধুনিক জিনিস এবং খুব চিপ রেটে যেন আমরা যদি তুলতে পারি সেইক্ষেত্রে অবশ্যই আমাদের ব্যবসাটারও আমরা গুছিয়ে করতে পারবো হ্যাঁ হুম হুম হুম হুম হুম